হ্যালো হ্যাঁ কে বলছেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলুন দিদি বলুন দেখেছেন মশাই আপনার সামনে তো ম্যাডাম আপনাকে দিয়ে দিলাম দিদি আমাকে তো জিনিসটা আপনি যেখান থেকে অর্ডার করেছেন সেখানেই তো আমাকে যেমন প্যাকিং প্যাকিং করে দিলো আমরা প্যাকিং করেই দিলাম ও পোড়া পাড়া আপনাকে ওই আপনাকে ওই একটা কাজ করুন কারণ উনি যেরকম দিয়েছেন ওনার প্যাক করে আপনি আপনাকে আমি নিজে দেখিয়ে দিলাম দেখুন ম্যাডাম প্যাক রয়েছে আপনি বললেন ঠিক আছে তো একটা কাজ করুন তাহলে ওই যেখান থেকে অর্ডার করেছেন ওখানে অর্ডারে আপনি দেখতে পাবেন যে ওখানে আপনি কমপ্লেন জানাতে পারবেন সেই শপের এগেনস্টে ওটা কেন খোলা সেটা তো আমি না রিফান্ড তো এইভাবে নিতে পারবো না ম্যাডাম আমরা তখন একবার যেটা অর্ডার করে দিয়েছি সেটা আপনাকে তাহলে একবার রি অর্ডার করতে হবে আরেকবার তা ওটা আপনাকে ওই ওই যখন ওখানে কমপ্লেন অফ না না না সেটা আপনি সেটা সাদা আপনি ঠিক কথা বলেছেন একদম একটা কাজ করতে হবে এটা তো আমাদের হাতে নেই আমি আমি এবার নিয়ে কী করবো এখানে আপনার কমপ্লেন করতে হবে যে ওই শপের এগেনস্টে ওখানে দেখুন ও কমপ্লেন করার জায়গা দিয়েছে না সে ওখানে আপনি কমপ্লেন করে দিন যে খাওয়ারটা সুইগির ম্যান ম্যান ও রকম দিয়েছেন তো তারপর এরকম আপনার ভেতর থেকে খোলা বেরিয়েছে ওর তো কোনো দোষ নেই আপনার প্যাকিংটাই প্রবলেম হ্যাঁ ও আপনি দেখুন ওই অ্যাপে চলে যান অ্যাপে কমপ্লেন করতে পারবেন এবারে আমাদের আপনাকে দেখিয়ে দিলাম আপ ঠিক আছে আমাদের তো আমরা তো খুলি নি ঠিক আছে